পশ্চিমবঙ্গে প্রায় সব ধর্মেরই মানুষ বসবাস করে এবং তাদের নানা রকমের ধর্ম অনুযায়ী প্রধান ধর্মীয় উৎসব বা অনুষ্ঠান পালিত হয় যেমন বাঙালিদের দুর্গা পুজো কালী পুজো এছাড়া রয়েছে চট ছট পুজো এবং এছাড়া রয়েছে খ্রিস্টানদের ক্রিসমাস ভেসাক এছাড়া রয়েছে মুসলিমদের ঈদ মহরম কুরবানি এই সমস্ত আচার আচরণগুলি বা ধর্মীয় উৎসবগুলি এখানের মানুষেরা খুবই ভালোভাবে পালন করে এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী তারা এই সমস্ত উৎসবগুলোতে মেতে যায় এছাড়াও অন্যান্য ধর্মের মানুষও একত্রিত হয়ে এই সমস্ত উৎসবগুলিকে উদ্যাপন করতে বা উৎসবগুলি যাতে ভালোভাবে সম্পন্ন হয় সেইক্ষেত্রেও সা অন্যান্য ধর্মের মানুষকে সাহায্য করে থাকে